কার্টুন আঁকা বেশ কঠিন এটা আমার মতে ভুল কারণ কার্টুন আঁক এমন একটা বিষয় হচ্ছে যেটা আঁকতে গেলে কিছু কিছু শেপসের প্রয়োজন হয় যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কিছু বক্ররেখার প্রয়োজন হয় কিছু সরলরেখার প্রয়োজন হয় কিছু গোলাকার কিছু ডিম্বাকার এরকম ধরনের কিছু শেপ দিয়ে কার্টুন ড্রয়িং করা যায় মানুষ ড্রয়িংয়ের ক্ষেত্রে কি হয় না সেটাকে একটা মেলানোর ব্যাপার থাকে এবং যেটা দেখে আঁকছি মানে রেফারেন্স যেটা সেটার মতো করে আমাকে করতে হবে সেরকম এটা ব্যাপার থাকে কিন্তু এখানে রেফারেন্স থাকলেও এটা তার যে রেফারেন্সের যে শেপটা থাকে সেই শেপ ফলো করে গেলেই কার্টুন আঁকা হয়ে যায় কিন্তু মানুষের ধরুন একটা মানুষের মুখ আঁকছি আমি যেটা বলা হয় পোর্ট্রেট সেটা সেটা আঁকতে গেলে তার মুখের সঙ্গে পুরোপুরি মেলাতে হবে তাই সেটা কঠিন এবং সেটা আঁকতে গেলে প্রচুর দক্ষতার প্রয়োজন হয় কিন্তু এইখানে আমি বলবো যে কার্টুন আঁকা খুব কঠিন নয় কারণ যে শেপে ধরুন কার্টুনের মুখটা হয়তো একটা ডিম্বাকার শেপ দিয়ে তৈরি তো আমি সেই ক্ষেত্রে প্রথমে ডিম্বাকার শেপ দিয়ে শুরু করবো এবার আসি হাতের ক্ষেত্রে হাতে দেখা যায় কি দুটো বা একটা আয়তক্ষেত্র আঁকলেই হয়ে যায় এবং সেইগুলো আমি ছবিগুলোকে আগে ভেবে নেবো যে কোথায় আমাকে ডিম্বাকার করতে হবে কোথায় গোলাকার করতে হবে কোথায় আমাকে বক্ররেখা টানতে হবে এবং কো কোথায় বর্গক্ষেত্র আঁকতে হবে সেটা আমি আমার পজিশন মতো ফার্স্টে এঁকে নেবো এবং তারপরে যেখানে যে লাইনগুলোর প্রয়োজন হবে না এই শেপসগুলোর সেইগুলো মুছে দিয়ে আমি বাকি লাইনগুলো জুড়লেই আমি আমার কার্টুন রেডি হয়ে যাবে এইক্ষেত্রে আর ওই মানুষের মুখের মতো অত মেলানোর আমার কোনও প্রয়োজন পড়বে না তাই বলবো এটা খুব কঠিন নয় এটা সহজই এটা এটু এই শেপসগুলো দিয়ে একটু প্র্যাক্টিস করলে এগুলো ঠিক আয়ত্তের মধ্যে চলে আসতে পারে